হ্যালো বলছি কোথা থেকে ওই বীরভূম জেলা থেকে ত কেন ওয়ার্ডে কোন বাথরুম নেই ও চব্বিশ নম্বর ওয়ার্ডে কোনো বাথরুম নেই আমাদের তো কাজ হচ্ছে ম্যাম না বাথরম উনি করে দিলে ভালো হতো বাথরুমের কাজ তো আমাদের হচ্ছে আর দেখুন আমাদের কি চারদিকেই আমরা কুড়বার চেষ্টা করছি তো এখন কারণ কোন রোগ জ্বালা হবে না হ্যাঁ আমরাও তো চেষ্টা করছি দেখুন আপনাদের এলাকাতেও নিশ্চয়ই ইয়ে হবে না হচ্ছে একটু খোঁজ খবর নিন দেখুন আমাদের কুড়ছে যারা আমাদের ইয়ে কাজ করছে তারা ই করছে দেখুন দূষণ মুুক্ত পরিবেশ চাই আমরা সবাই সুস্থ থাকবো হ্যাঁ দূষণ মুক্ত পরিবেশ আমরা তো পড়ার চেষ্টাই করছি আমরা সব সমময় তো দেখছেন চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্লিচিং দেওয়া সবই তো কাজ করছি আপনারা দেখুন আমার দূষণমুক্ত পরিবেশটা আমরা সবাই সুস্থ থাকবো সেই কারণেই বলা হ্যাঁ সে তো নিশ্চই সেখানে নয় সে তো নিশ্চয় আমরাতো টাই ছেলেদের সুস্থ স্বাভাবিক থাকাই দরকার অবশ্যই অবশ্যই আমরা দেখুন চেষ্টা করছি বা করবার এও করছি আমরা একটা হ্যাঁ এটা তো নির্মল মিশন বাংলায় আমরা তো এট বলছি মানুষকে বোঝানর চেষ্টা করছি যে আপনারা বাইরে যতটা না এ করেন এসব জিনিস আমরা তো সেই জন্য কোন ছেলেদের সমস্ত ব্যবস্থা নেওয়াটা তো দরকার হ্যাঁ এটা তো অবশ্যই আপনাদের এটা নেওয়া দরকার সে তো আমরা করবার চেষ্টা করছি